বাগান করার জন্য আমাকে বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতে হয় তার মধ্যে কিছু সরঞ্জাম হলো কোদাল পাসুনি বেলচা কাটারি ও অন্যান্য প্রত্যেকটি সরঞ্জামের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে তার মধ্যে কোদালের কাজ হল মাটি খোঁড়া আমরা যখন কোথাও নতুনভাবে গাছ লাগাতে যাই সেখানে মাটিটিকে প্রথমে ঠিকঠাকভাবে খুঁড়ে উর্বর করে নিতে হবে মাটিটিকে খোঁড়ার কাজের জন্য আমাদিগে কোদালের ব্যবহার করতে হয় তারপর রয়েছে পাসুনি একটি গাছ লাগানোর পরে সেই গাছটি যদি ঠিকঠাকভাবে বড় হয়ে উঠতে পারছে না কারণ তার গোড়ায় অনেক আগাছা জন্মে যায় এই আগাছাগুলিকে শেষ করার জন্য পাসুনির ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও কাটারি ঝোপ জঙ্গল কাটার উদ্যোগে ব্যবহার হয় তাছাড়া রয়েছে কাস্তে জঙ্গল কাটার জন্য ব্যবহার করা হয় তাছাড়া অনে আরও অনেক ধরনের সরঞ্জাম রয়েছে যা গার্ডেনিংয়ের কাছে কাজে ব্যবহার করা হয় যেমন বেলচা মাটি দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাছাড়া রয়েছে ঝাড়া ঝাড়া ঝাড়া এ সরঞ্জামটি গাছেতে জল দেওয়ার উদ্যোগেই ব্যবহার কর হয় এছাড়া ও আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের সঞ্জাম সরঞ্জাম বাগান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে